খবরে দেখানো জিনিস আর বাস্তবে ঘটতে থাকা জিনিসের মধ্যে পার্থক্য অনেকখানি আছে যেমন খবরে একদিন দেখিয়েছিল এবং একদিন কেন প্রায় এরকম বাজে ঘটনা দেখায় কিন্তু বাস্তবে সেটা হয়নি এরকম ভুলভাল খবর অনেকই দেখায় যেমন রমেশ দাস বলে একজন ব্যক্তি তিনি একটা খবর দেখিয়েছিলেন যে এই কদিন আগে হলুদ বৃষ্টি পড়ছে কিন্তু বাস্তবে সেটা সম্পূর্ণ মিথ্যে বা ভুয়ো কারণ আমি যেখানে এই হলুদ বৃষ্টিটা পড়েছিল আমার খুব ইচ্ছে দেখার জন্য আমার মন চেয়েছিল আমি যখন সেখানে গিয়ে দেখি কিন্তু হলুদ বৃষ্টি বলে কোনও কিছু হয় না আমি গিয়ে দেখার ফলে দেখি সেখানে ছোট ছোট গুঁড়ি গুঁড়ি মৌমাছির পায়খানা পড়ে ছিল কিন্তু সেটা খবরে ছড়িয়েছে যে হলুদ বৃষ্টি এগুলো সম্পূর্ণ ভুয়ো আপনি ভুয়ো খবর শুনে এসেছেন হ্যাঁ আমি অনেক ভুয়ো খবর শুনে এসেছি খবরে এটা কীভাবে সমাজকে প্রভাবিত করে এটা সমাজকে খুবই খারাপ দিক থেকে প্রভাবিত করে যেমন একটা রেপ কেস ঘটেছে সেটা সম্পূর্ণ ভুয়ো কিন্তু সমাজকে এইভাবে প্রভাবিত করেছে যে ভুয়ো রেপ কেসের ঘটনাটা ঘটে গেছে কিন্তু যে মহিলাটাকে দেখিয়েছে তার মান সম্মানটা পুরো ধুলোয় মিশে গেছে সে আর কাউকে মুখ দেখাতে পারছে না এবং ছেলেটাও আর বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না এবং যারা খবরটা খবর দেখিয়ে এভাবে রটিয়েছে তারা খুবই বাজে এবং বাজেভাবে রটিয়েছে সেই জন্য এরকম খবর যাতে না আর ছড়ায় তারই আমি চেষ্টা করব এবং আমার এটাই আবেদন সরকারের কাছে যাতে না এরকম ভুয়ো খবর আর না দেয় এরকম ভুয়ো খবর দেওয়ার কারণে অনেক মানুষের জীবন নষ্ট হচ্ছে এবং সেই রেপ কেসের যে মেয়েটি সমাজকে মুখ দেখাতে পারছে না এবং তার জীবন চলে গিয়েছে সে নিজে আত্মহত্যা করে নিয়েছে তাহলে এই সম্পূর্ণ তার আত্মহত্যার কারণটা কি সম্পূর্ণ দোষ এই খবরে কারণ এই ভুয়ো খবর দেখানোর ফলে তিনি আত্মহত্যা করেছেন এইভাবেই সমাজকে প্রভাবিত করে